স্কুলের মধ্যে এইরকম পার্টিকুলারলিভাবে যে ধর্ম নিয়ে আলোচনা সেই বিষয়টুকু আমাদের সময়কালীন ছিল না এবং আমরা আমাদের যে ধর্ম জ্ঞানটুকু অর্জন করছি সেটুকু আমাদের মা বাবা এবং ঠাকুমা ঠাকুরদার কাছ থেকেই পেয়েছি এবং পার্শ্ববর্তী আমাদের বিভিন্ন ব্রাহ্মণ মহাশয় আছে তাদের কাছ থেকে আমরা এ সমস্ত জ্ঞান অর্জন করেছি যেটা আমাদেরকে খুবই ভালো লাগে শুনতে